আমাদের এখানে যখন কোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা লেগে যায় তখন মিডিয়া আসে তাদের ফটো কাভার করতে এমনকি নানা রকম খেলা বা টুর্নামেন্ট হলে সে সকল খাম জিনিসে টিভিতে বা ফোনে মানুষকে দেখানোর জন্য মিডিয়া আসে যেখানে রথ হয় ঝুলন হয় এসব হল মিডিয়া হচ্ছে প্রচার করার জন্য আসে তারপরে এইখানে দুর্গা পুজোর সময় বড় বড় প্যান্ডেল হয় সেগুলো মিডিয়া ফটো তুলতে আসে এমনকি কোনো স্কুলে নানা রকম স্কুলে নানা রকম সমস্যা হলে স্কুলে মিডিয়া আসলে সেগুলোকে দেখায় এমন এমন কোনো কোনো বড় বড় রাজনৈতিক দল থেকে কোনো নেতা এলে তাদেরকে টি ভিতে বা দেখানোর জন্য কয় তখন মিডিয়া আসে আর নানা আর কোনো নানা রকম হচ্ছে পিকনিক স্পট বা কোনো কিছু এলে শীতকালে সেসবগুলো মিডিয়া কাভার করতে আসে